সর্বপ্রথম আমার সাঁতার কাটায় সেটা প্রাথমিক যেটা ছিল যেমন সর্বপ্রথম আমি আমার বাবা বাবার কাছ থেকে পুকুরে নেবে তারপরে পা বাবা আমার বুকে হাত দিয়ে দু হাত দিয়ে ধরে রেখে উপরে ভাসিয়ে রাখতাম তারপরে হাতগুলো মানে খোলামিলি করতাম তারপর তারপর যেমন আমি সর্বপ্রথম পুকুরে নামতে খুব ভয় পেতাম ভয় পেতাম ভয় জল নামতে চাইতাম না তারপর তারপর বাবা আমাকে ধরে ও কিছু হবে না বলে ডেকে নিয়ে যেতো নিয়ে বুকে তলে হাত দিয়ে উঁচু করে ধরে রাখত বললো যে বলতো যে হাতগুলো হাত পাগুলো নাড়াতে থাক এইভাবেই আমার সাঁতার শেখা আর সবথেকে পুকুর সবথেকে বেশি ভয় লাগতো যেমন পুকুরে পুকুরেরও গভীরতা সাঁতার শেখার পরে খুব তারপর আমি একটা কোচের কাছে ভর্তি হলাম সাঁতার শেখার জন্য তারপরে পাশে সুইমিং পুল ছিলো সুইমিং পুলে চান করতাম সুইমিং পুলতে বেশি করে জল থাকত না ওখানে সাঁতার কাটতে পারতাম কিন্তু তারপরে তারপরে বাড়িতে যখন পুকুরে পুকুরে আসতাম তখন খুবই ভয় লাগতো কিন্তু জলের গভীরতা অনেক ছিলো সেই জন্যে বাবা বাবা কিংবা মা আমাকে বলতো সাঁতার শিখিয়ে দেবে বা ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে তারপবার সাঁতার শেখাতো আমাকে আর আমি সর্বপ্রথম সাঁতার সাঁতার শিখেছিলাম এখান থেকে তিন থেকে চার বছর আগে আমি সাঁতার শিখেছিলাম সাঁতার সাঁতার শিখেছিলাম যেতাম প্রথমে পুকুরে মানে পুকুরে সাঁতার শিখতাম বাবা আমাকে শিখিয়ে দিত আর বাবা না থাকলে প্রতিদিন দুপুরবেলা করে মা শিখিয়ে দিত তারপরে যখন সাঁতার শিখে যাই তারপর যখন সাঁতার শিখে যায় তখন রবিবার করে স্কুল ছুটি থাকতো সেসময় সকাল দশটায় নামতাম পুকুরের নেমে শুধু শুধু সাঁতার শিখতাম তারপরে তারপরে দুপুর বারোটা বারোটা কিংবা একটা বাজলেই আমি শুইমিং পুলে চলে যেতাম শুইমিং পুলে গিয়ে সাঁতার শিখতাম বন্ধুরা আসতো ওখানে বন্ধুদের সাথে সাঁতার শিখতেই ওখানে চান করতে করতে ওখানে সাঁতার শিখে গেলাম তারপরে তারপরে একটা ভালো কোচ দেখে সেখানে কোচের কোচ যেভাবে বলো সেগাবে সাঁতার শিখতাম কাছ থেকে সাঁতার শিখে তারপর বড় বড় টুর্নামেন্ট খেলতে লাগলাম সব থেকে সব থেকে বেশি সাহায্য মানে সাঁতার শিখতে সাহায্য করেছে যেমন সবথেকে বেশি সাহায্য করেছে যেমন আমার বাবা যারা যেভাবে সাঁতার শিখিয়েছে আমাকে যেমন পুকুর নামিয়ে বুকে বুকে হাত দিয়ে তারপরে বলত যে হাত গুলো নাড়া পা গুলো নাড়িয়ে নাড়িয়ে এভাবে সাঁতার শিখতে হয় সেভাবে আমাকে শিখিয়ে দিত আর আমি সাঁতার শিখেছি প্রায় এখান থেকে তিন থেকে চার বছর আগে আমি সাঁতার শিখেছি